কোনো কাজ ছোট হয় না প্রাচীন যুগ থেকে এই থালা বাসন মাজা রান্না করা এগুলো মেয়েদের কাজ হিসেবে ধরা হয়েছে আসলে তা নয় যে কোনো কাজ সবাই করতে পারে যেমন থালা বাসন ধোওয়া কিছু খেয়ে ঠান্ডা যেমন নোংরা হয়ে যায় তখন সেটিকে সার্ফ বা কোনো সাবান দিয়ে কিছু একটা স্কচ ব্রাইট দিয়ে ভালো করে মেজে সেটিকে জল দিয়ে ধোওয়া হয় কাজ করে অনেকের চলে থালা বাসন মাজার বিভিন্ন রকম সাবান আছে যেমন ভীম বেশিরভাগ লোক এখন ভীম সাবান ব্যবহার করে থালা বাসন মাজার জন্য এখন নতুন ধরনের ভীমের লিকুইড সাবান উঠেছে তারা বাসন মাজলে বেশি পরিষ্কার হয় এবং কোনো বাজে গন্ধ বেরোয় না মানুষের পরিচয় তার কাজের উপর দেখা যায় কোনো কাজ ছোট নয় এবং বাসন মাজা কাজটি সবাই করতে পারে সবাই সবার খাবার খেয়ে নিজেই থালা ধুয়ে নেয় তাহলে একজনের উপর চাপ কম পড়বে উচিত নিজের খাবার খেয়ে নিজেই থালা ধোওয়া